রাজ্যের স্বাধীনতা উত্তর বা স্বাধীনতা পরবর্তী অর্থাৎ স্বাধীনতা ঠিক আগে এবং স্বাধীনতার কিছু পরেই এই সময়কালকের ইতিহাসকে আমরা কোনোভাবে মনে রাখে নি আমাদেরকে জানানো হয় নি আস্তে আস্তে এই সময়টি ইতিহাসকে আমাদেরকে ভুলে দেওয়া হচ্ছে এটা আমাদের জন্য খুবই হৃদয় বিদারক কারণ আমরা কীভাবে স্বাধীনতা পেয়েছি স্বাধীনতা ঠিক পরবর্তী সময় কীভাবে আমরা শাসন করলাম কীভাবে শাসন চলছে আমাদের ভুগো ভূগৌলিক অবস্থা সামাজিক অবস্থা ধার্মিক অবস্থা প্রশাসনিক অবস্থা এগুলো জানার আমাদের প্রয়োজন ছিল প্রয়োজন রয়েছে কিন্তু এমন দুর্ভাগ্য এই সময়ের ইতিহাসকে আমরা মনে রাখি নি বা আমাদেরকে জানানো হচ্ছে না মনে রাখা হয় নি